আমার জানা কুসংস্কারের কথা বলি এক শালিক দেখলে সে দিনটা খারাপ যাবে দুই শালিক দেখলে দিন ভালো যাবে সকালবেলা দেখি কাক ডাকাডাকি করে তাহলে একটা অশুভ সংবাদ আসতে পারে এবং যদি কাঠঠোকরা পাখি বাড়ির উপর দিয়ে ডেকে চলে যায় তাহলে নাকি কুটুম্ব আসার চান্স থাকে এগুলো আমার কাছে কুসংস্কার বলেই মনে হয় কুসংস্কারগুলো মানুষের কাছে কীভাবে মানুষ ও মানুষ কীভাবে বিশ্বাস করছে এই কুসংস্কারগুলো সেটার কথা বলি আমি তো এগুলো বিশ্বাস করতাম না একটা দিন এক শালিক দেখলাম আমার পাড়ার কিছু লোকজন তোর আজকের দিন খারাপ যাবে আমি এগুলো বিশ্বাস করতাম না কিন্তু সেহেতু আমার কিছু মনে হতো না কিন্তু সত্যি সত্যি সেদিন আমার সঙ্গে কিছু বাজে ঘটনা ঘটতে লাগল আমি রাস্তায় বেরিয়েছি আমার ফোনটা হঠাৎ খারাপ হয়ে গেল আমার হাত থেকে আচমকা পড়ে গেল তার পরে আমি বাজারে বেরিয়েছি আমার পার্স চুরি হয়ে গেল এভাবে আমার সঙ্গে দুর্ঘটনা ঘটল সেদিন আমার সেই জন্যে মনে হলো এক শালিক দেখলে আমার দিন খারাপ যায় এভাবে মানুষ আস্তে আস্তে কুসংস্কার মধ্যে ঢুকে যায়